আমাদের জেলায় বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা আছে যেমন রাস্তাঘাট রেলপথ বিমানবন্দর জন পরিবহন ব্যবস্থা এগুলি আমরা সাধারণত জীবনযাপনে চলাচলের মাধ্যমে ব্যবহার করে থাকি রাস্তাঘাটে যে যানবাহনগুলো চলে সে ট্রেন চলে না চলে ভ্যান ট্যাক্সি বাস অটো টোটো এসব বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করে থাকি রেলপথে চলাচল করে ট্রেন ট্রেনটি সব সময় নির্দিষ্ট একটি সময়ে আসে সে সময় অতিক্রম করে আমরা যদি যাই তাহলে ট্রেনটি আমাদের মিস করতে হয় ট্রেন পথের মাধ্যমে আমরা কম খরচে অনেক দূরের পথ পাড়ি দিতে পারি আছে আমাদের পরিবহন ব্যবস্থার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি হল বিমানবন্দর বিমানবন্দরের মাধ্যমে আমরা খুব অল্প সময়ে অনেক দূরের রাস্তা চলে যেতে পারি যদি অল্প সময়ের মধ্যে আমাদের এর বিদেশে যেতে হয় যেমন হয়তো একটা খুব ইমারজেন্সি রোগী আছে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে সেক্ষেত্রে আমরা বিমানবন্দর ব্যবহার করে থাকি আমরা যে পরিবহন ব্যবস্থার মধ্যে চলাচল করি তার মধ্যে আছে জলপথ জলপথে থাকে নৌকা যে নৌকার মাধ্যমে আমরা যে একটি নদী পার হয়ে অপর দিকে যেতে পারি পরিবহন ব্যবস্থার মধ্যে অনেক সমস্যাও থাকে সে সমস্যাগুলি হল বিমানবন্দরের খরচটা একটু বেশি হয় তার জন্য দরিদ্র মানুষরা সেই খরচটা ভরণপোষণ করতে পারে না